পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা আগেকার থেকে আরও অনেক বেশি দক্ষ হয়েছে এবং আগামী দিনে যাতে আরও দক্ষ হয় তার চেষ্টা চালানো হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত যে এখনকার যুগে কোনো মানুষকে তাদের আর্থিক অভাবে বা আর্থিক অভাবে বা হাসপাতাল বা যথাপযুক্ত চিকিৎসার অভাবে মরতে হয় না প্রতিটি জেলার প্রতিটি শহরে একটি করে সরকারি হসপিটাল স্থাপন করা হয়েছে সেখানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা কম দামে ওষুধ সমস্ত কিছু জোগান দেওয়া হয় এখন যাতে কোনো মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে বা কোনো চিকিৎসা সম্বন্ধে চিন্তা করতে না হয় বা কোনো মানুষ যাতে আর্থিক সমস্যার কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এবং তাছাড়া আরও অনেক বেশি স্কিম যেমন আয়ুষ্মান ভারত যোজনা কেন্দ্রীয় সরকারের ইএমজেআই স্কিম প্রভৃতি এসব স্কিমগুলির কারণে বর্তমান যুগে মানুষ অনেক বেশি সুবিধা পাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে স্বাস্থ্যব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে এবং আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা আরও বেশি উন্নত হয় তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে